আমার কাছে এখন অনেক কিছুই জিনিস রয়েছে কিন্তু তার মধ্যে যেটি অন্যতম সেটি হল মোবাইল ফোন যেটি আমার হাতে রয়েছে এই মোবাইল ফোনের দ্বারা আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারি আগে ছোটো মোবাইল ফোন দিয়ে আমরা একে অপরের সাথে কথোপকথন করতে পারতাম তাদের সমস্ত রকম খোঁজ খবর নিতে পারতাম দূরের ব্যক্তির সাথে খুব সহজেই কথা বলতে পারতাম এছাড়াও কোনো যদি আমাদের তথ্য দেওয়ার থাকতো তাদেরকে আমরা খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে বলে দিতে পারতাম এবং এখন স্মার্ট ফোনের যুগে আমরা খুব সহজেই এক এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষকে ভিডিও কলের মাধ্যমে দেখতে পাই এবং তাদের জীবনযাপন দেখতে পাই এছাড়া এখন মোবাইল ফোনের মাধ্যমে আমরা খুব সহজেই এক প্রান্ত থেকে অপর প্রান্তে বা অন্যান্য ব্যক্তিকে যদি কোনো টাকার দরকার হয় আমরা মোবাইলের মাধ্যমে খুব সহজেই তাকে টাকা পাঠিয়ে দিতে পারি এছাড়াও এখন আমাদের সমাজে পড়াশুনোর ক্ষেত্রে মোবাইল ফোনের ব্যবহার অনস্বীকার্য এর কারণ আমাদের এই যুগে মোবাইল ফোন ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রেই পড়াশুনো করানো হয়